হ্যাঁ হ্যালো এটা কি সুইগি ডেলিভারি সংস্থা হ্যাঁ আমার একটি সমস্যা ছিলো সমস্যা নয় মানে আমার একটা দরকার ছিলো তাই ফোনটা করেছিলাম যে আমার অ্যাকাউন্টে এই নাম্বারে যে অ্যাকাউন্ট আছে সুইগি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে যে ডিফল্ট ঠিকানাটি আছে বা যেই ও যে রেস্তোরাঁ থেকে আমি নিয়মিত খাবার অর্ডার করি সে রেস্তোরাঁর লোক আমাকে খুব ভালোভাবে জেনে গিয়েছে এবং জেনে যাওয়ার ফলে তো তারা আর কোনও নতুন করে ঠিকানা দিতে হয় না তো বলতে হয় না তারা আমার বাড়িতে চলে আসে এবং আমি নিয়মিত অর্ডার দিই সেখান থেকে প্রায় তো তারা তাই আমাকে খুব ভালোভাবে জেনে গিয়েছে এবং আমি এখন আর আমার বাড়িতে অ্যা এখন যদি আমি অর্ডার করি তো আমার বাড়িতে চলে যাবে সে ডিফল্ট ঠিকানা অনুযায়ী কিন্তু আমি এখন সেই ঠিকানাটি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে নয় মানে ওই ঠিকানাটাও থাকবে কিন্তু এখন আমি একটা অর্ডার করার জন্য একটা অন্য ঠিকানা দিতে চাই কারণ আমি এখন একটা অন্য জায়গায় শিফ্ট হয়ে গিয়েছি এবং সেখানে খাবার অর্ডারটা নিতে চাই হ্যাঁ তাই আমার আপনার কাছে অনুরোধ যে ওই ঠিকানাটি আমি বলছি হ্যাঁ সেটা ঠিকানাটা হবে বসনছোড়া গ্রাম পোস্ট ছত্রগণ হ্যাঁ ওখানে পৌঁছে দিয়ার ব্যবস্থা করবেন পোস্ট অফিসের পাশে নীল রঙের গেটে যে বাড়িটি আছে সেটাতে পো পৌঁছে দেয়ার ব্যবস্থাটা করবেন হ্যাঁ এবং দয়া করে আমার অ্যাকাউন্টে এটি আপডেট করে দিবেন হ্যাঁ পিন কোড বাহাত্তর বারো শূন্য এক এবং এর যা যা আমার ডিফল্ট ঠিকানা যে যে ইন্সট্রাকশনগুলো দিয়া ছিলো যেমন খাবার কীভাবে দিতে হবে বা কোথায় দিতে হবে বা বেল বাজাতে হবে না কি কোন নাম্বারে ফোন করতে হবে সব কিছু সেখানে যে ডিফল্ট অ্যাড্রেসে আগে যা লেখা ছিলো সেটা সেই ইন্সট্রাকশন অনুযায়ী আপনি এই এই আই অ্যাড্রেসে লিখে দিবেন যে হচ্ছে যে বেল বাজিয়ে ঘরে ঢুকতে হবে এবং ফোন করার জন্য একটি আলাদা নাম্বার দিয়া থাকে সে থাকবে সেই নাম্বারে ফোন করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ